আমার প্রিয় খাবারের মধ্যে পড়ে বিরিয়ানি যেই খাবারটি আমার বন্ধুদের সাথে আমিও খুবই মজা করে খেতে পছন্দ করি এই খাবারটি খেতে আমরা আমাদের ঝাড়গ্রাম অঞ্জলের অঞ্চলের মধ্যে একটি হোটেল যে হোটেলটির নাম হলো রুচিতম হোটেল সেই হোটেল থেকে আমরা প্রতিদিন প্রতি উইক বা মাসের মধ্যে একবার আমরা এই হোটেলটিতে গিয়ে থাকি আমাদের বন্ধুদের সথে এখানে আমরা বিরিয়ানি বা অন্যান্য যা আইটেম থাকে বা যে খাবার থাকে বিরিয়ানি ছাড়াও সে অন্যান্য আইটেম আমরা খেয়ে থাকি সেই কারণে আমার আমার এই খাবারটি আমার বন্ধুদের সাথে খুবই ভালোভাবে সুস্থভাবে বা আমাদের বন্ধুদের সাথে মজা করতে করতে এই খাবারটি আমরা খেয়ে থাকি বলেই এই খাবারটি আমার খুবই পছন্দ বা এই খাবারটি আমি খেতে পছন্দ করি